বাংলা ভাষার ইতিহাস পৃথিবীতে বর্তমানে প্রচলিত সাড়ে তিন হাজারের অধিক ভাষার মধ্যে একটি হল বাংলা ভাষা ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলার স্থান পৃথিবীতে চতুর্থ পৃথিবীব্যাপী প্রায় পঁচিশ কোটি লোকের মুখের ভাষা বাংলা পশ্চিমবঙ্গের জনসাধারণ এবং ত্রিপুরা বিহার উড়িষ্যা ও আসামের কয়েকটি অঞ্চলের মানুষ বাংলা ভাষায় কথা বলে বাংলা ভাষার মূল উপাদান ধ্বনি বাংলা ভাষার মূল উপকরণ বাক্য মৈথিলি ও বাংলা ভাষার সংমিশ্রণে সৃষ্ট ভাষার নাম ব্রজবুলি ভাষা অনেকের মতে বাংলা ভাষার জন্ম ছশো পঞ্চাশ খিষ্টাব্দে অর্থাৎ সপ্তম শতাব্দীতে গৌড়ীয় অপভ্রংশ থেকে ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার জন্ম হয় মগধী অপভ্রংশ থেকে নশো পঞ্চাশ খিষ্টাব্দে অর্থাৎ দশম শতকে সময়ের সাথে সাথে বাংলা ভাষা পরিবর্তন হতে থাকে বর্তমানে বাংলা ভাষা আগের তুলনায় অনেক আধুনিক হয়েছে বাংলা শব্দ ও ইংরেজি শব্দ মিশ্রিত হয়ে তৈরি হয়েছে আধুনিক বাংলা ভাষা যা শুদ্ধ বাংলা ভাষা নয়